কোভিড নাইন্টিন মহামারী আমার এলাকায় যেভাবে ভ্রমণ এবং পর্যটনকে প্রভাবিত করেছে কোভিড নাইন্টিন এটা সম্পূর্ণ নতুন একটা ভাইরাস ছিল কোভিড সচরাচর সবারই মধ্যেই এটা আগের থেকেই হতো কিন্তু কোভিড নাইন্টিন এটা বাইরে থেকে শুরু হয়েছিলো এই ভাইরাসটা তো এই ভাইরাসটা বিশেষ করে যারা বাইরে থেকে আসতো তারাই তাদের মধ্যে থেকেই ভাইরাসটা আসতো গ্রামের দিকে তো কোভিড নাইন্টিন আক্রান্ত কেউ যদি হতো তাদেরকে আলাদাভাবে আইসোলেশন করা হতো তাদেরকে তাদের সামনে সবাইকে মিশতে দেয়া হতো না এভাবে আমার এলাকায় যখন কোডিড নাইন্টিন খুবভাবে তীব্র আকার ধারণ করে এলাকায় তখন বাইরে থেকে পর্যটকদের আসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিলো বাঁশের বেড়া দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয়েছিলো সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিলো এছাড়াও বাইরে থেকে যারা আসতো তাদেরকে আলাদাভাবে চোদ্দো দিনের জন্য একটা নির্দিষ্ট জায়গায় রেখে তারপর মানুষের সাথে মেলামেশা করতে দেওয়া হতো এছাড়াও প্রতিদিনের যারা দৈনন্দিন জীবনে বাজার হাট এগুলোর ছিল সেগুলো বিনা কারণবশত কেউ বাইরে বেরোতো না নির্দিষ্ট যে দরকার যে সামগ্রীগুলো সেগুলোর জন্য বাইরে বেরোতো এবং তারা নির্দিষ্ট দূরত্ব রেখেই কেনাকাটা বাজার হাট এই সব ধরনের জিনিসগুলো করা হতো এভাবেই আমার এলাকায় ভ্রমণ এবং পর্যটনকে প্রভাবিত করেছিলো